আমার গ্রামে কেউ যদি তার কোনো অঙ্গ ভেঙে ফেলে তাহলে আমি তাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাব হাসপাতালে নিয়ে গিয়ে তার সেই জায়গাটিকে ভালো করে প্লাস্টার করানোর চেষ্টা করব ডাক্তারবাবুকে বলে তাকে যাতে কমে হয় সেই ব্যবস্থা করব এখন তো স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে যদি ওই হাসপাতালের মাধ্যমে না হয়ে থাকে তাহলে আমি দেখব যে কোন হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড প্রযোজ্য তাহলে তাকে আমি সেই হসপিটালে নিয়ে যাব যাতে করে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তার ওই অঙ্গটিকে ঠিক করে দেওয়া যায় তাতে করে তার খরচও একটু কম হবে অনেক টা পয়সারও নিরাময় হবে এইভাবেই আমি তাকে সাহায্য করব তাছাড়াও আমি তার বাড়ির লোকের সবসময় পাশে থাকব এই ভাবেই আমি তাকে সাহায্য করব